হ্যালো হ্যালো হ্যাঁ বোস ম্যাডাম বলছেন হ্যাঁ আমি পার্থ চৌধুরী বলছি একটা কারণে আপনাকে ফোনটা করেছিলাম হ্যাঁ দরকারটা হচ্ছে আমি হচ্ছি আমার হচ্ছে পাঁচ বছরের একটা মেয়ে আছে হুম তাকে নাচ গান শেখাতে চাই আর কি আপনি কি শেখান

না আমার মেয়ে ছোটোবেলা থেকে দুটোই করতে পছন্দ করে নাচও করতে ভালোবাসে আর গানও করতে ভালোবাসে আমি চাইছি দুটো একসঙ্গেই হবে

আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন আর হচ্ছে আপনি কত করে টাকা নেন ও ওটা কি মাসে ও হাজার টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না

হ্যাঁ আর আরেকটা কথা আপনি কি কোনো আ্যকাডেমির সাথে যুক্ত আছেন মানে ধরুন ওই সরস্বতী পুজো দুর্গা পুজো ওখানে সব অনেক সময় দেখেছি কোনো ম্যাডাম একটা তার স্টুডেন্টদেরকে নিয়ে গিয়ে লাচ গান করায় তো এইসব কোথাও যুক্ত আছেন কি আপনি ও ও ভালো আর একটু ভালোভাবে শেখাবেন আর হচ্ছে যেই সরঞ্জামগুলা লাগে একটু বলে দেবেন কেনে আমি তো কোনোদিন নাচ শিখিনি বা কাউকে জানিওনি কারুর সাথে কথাও বলিনি ওইটা একটু বলে দেবেন কী কী লাগবে কেনে আমরা তো জানিনা

ও হ্যাঁ আচ্ছা আর হচ্ছে আপনি কবে আসবেন হ্যাঁ

হ্যাঁ আজ আজ হ্যালো আজকে আজকে না আমি কদিন বাদে আসুন না মানে ধরুন দিন দশ পনেরো বাদে কেন বলছি আমি আজকে রাতের ফ্লাইটে লন্ডন যাব আর কি আমি লন্ডন থেকে ওখানে একটা মিটিং আছে মিটিং সেরে আসতে হবে দিন দশ পনেরো বাদে আমি আপনাকে ফোন করবো হ্যাঁ এসেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ